হ্যাঁ আমি আমার ওই জি এস টি রেজিস্ট্রেশনের জন্য আপনাকে ফোন করেছিলাম জি এস টি রেজিস্ট্রেশন শুনতে পাচ্ছেন হ্যাঁ জি এস টি রেজিস্ট্রেশন কারণ আমার একটা ব্যবসা চলে এবং তার জন্য জি এস টির এই রেজিস্ট্রেশন করাটা আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট আপনি যদি এইটা একটু আমাকে হেল্প করেন কারণ এই জি এস টি রেজিস্ট্রেশনের জন্য আমি অনেক দিন আগেই আবেদন করেছিলাম একবার কিন্তু আবেদনটা তখন ঠিকঠাকভাবে হয়নি বলে আবার আমি আবেদনটা আবার করছি যাতে এই জিনিসটা খুব তাড়াতাড়ি হয়ে যায় কারণ আপনার এই রেজিস্ট্রেশনটা হচ্ছে না বলে আমার ব্যবসায় খুব সমস্যা চলছে তো আমি তার জন্য আপনাকে আবার এই ফোন করলাম একবার এবং এই যাচাইয়ের জন্য যে আমার এইটা কত দিনে হবে বা কীভাবে আমি করতে পারব বা এইটা কত তাড়াতাড়ি হতে পারে তার জন্যই একটু জানার ছিল না তার মানে হচ্ছে বা এই রেজিস্ট্রেশনটা করতে কী কী লাগবে না লাগবে বা কীভাবে প্রসেস হবে না হবে সেইগুলো যদি একটু আমাকে জানাতেন কারণ এইটা না হলে আমার তো ব্যবসায় খুব ক্ষতি হয়ে যাচ্ছে এখন তো জানেন জি এস টির এ ছাড়া তো করা সম্ভবই নয় না জি এস টি ছাড়া তো সম্ভব হচ্ছে না তার ওপরে হচ্ছে গিয়ে আপনাদের একটা আবেদন করলে এত দিন পরে যে যে রেজিস্ট্রেশনটাই যদি এত টাইম লেগে যায় এত এ হয়ে যায় তাহলে আমি করব কী করে আপনারা এইটা বুঝতে পারছেন না যে কী করে হবে এটা আপনারা আপনাদের মতন কাজ করেন কিন্তু আমাদের এই সমস্যাটা সলভ করার চেষ্টা করছেন না এত স্লো কাজ করলে তাহলে এইটা হবে কী করে কারণ আমার মতো তো অনেকেই আরও আছে যে যাদের এই সমস্যাটা হোছ ফেস করতে হচ্ছে আপনারা মনে হয় বুঝতে পারছেন না একটু যদি আমাকে এটাতে একটু তাড়াতাড়ি করে দেওয়ার ইয়ে হয় আপনারা এই আশ্বাসটা অন্তত দিন যে অন্তত এটা খুব তাড়াতাড়ি হবে সেইটা না দিলে আমরা কী করে কাজ করব আপনাদের তো এইটাই তো ডিপার্টমেন্ট কাজ করার একটু বুঝুন আর এইটা একটু আমাকে তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টা করুন যাতে আমার কাজেও একটু সমস্যাটা কম হয়